বাড়িতে এল পি জি সিলিন্ডারের ব্যবহার এখন প্রত্যেক বাড়িতে দেখা যায় বড়লোক থেকে গরিবলোক যে কোনো পরিবারে এখন এল পি জি গ্যাস সিলিন্ডার দেখতে পাওয়া যায় কারণ এখন সরকার থেকে গ্যাসের টাকাটা গ্যাস ভরার টাকাটা কিছুটা হলেও ফ্রিতে দেয় শহরের মানুষ যারা তারা গ্যাস ব্যবহার করে এবং গ্রামের মানুষ কম বেশি ব্যবহার করে জ্বালানি জ্বালানি ব্যবহার করে এবং গ্যাস সিলিন্ডার খুব কম ব্যবহার করে তবে মাসে মাসে যে টাকাটা পেয়ে যায় সেটা দিয়েই তাদের গ্যাস সিলিন্ডারের গ্যাস ভরা হয়ে যায় তো এগুলো সবই ঠিক আছে কিন্তু গ্যাস সিলিন্ডার বাড়িতে রাখতে গেলে যে কতগুলো সতর্কতা অবলম্বন করতে হয় তা প্রত্যেকেই জানে প্রথমে যখন গ্যাস সিলিন্ডার বাড়িতে আনে সেটা ঠিকঠাকভাবে লাগানো গোছানো হয়েছে কি না দেখে একটা নির্দিষ্ট একটা জায়গাতে এমন কি যেখানে বাচ্চারা সহজেই হাত দিতে পারবে না কোনো একটা উঁচু জায়গায় ওভেনটা রাখতে হয় ওভেন ছাড়া কিছুটা একটু একটু দূরত্ব বজায় রেখে গ্যাস সিলিন্ডারটা রাখতে হয় তার পরে ওভেনের সাথে গ্যাস সিলিন্ডারটা খুব সাবধানে লাগাতে হয় এবং গ্যাস সিলিন্ডারটা যে পাইপটা থাকে সেটা একটু মোটা কাপড় দিয়ে বেশ মোটা করে জড়িয়ে রাখতে হয় ওভেনটা কিছুদিন ওভেনটা তো কিছু বছর বা মাস ব্যবহার করার পর ব্যবহার করার পরে পালটাতে হয় এমন কি যে পাইপটা ওটা ওটা দু এক বছর পর পর পালটা পালটাতে হয় নইলে যদি লিক হয়ে যায় পুরনো হতে হতে যদি লিক হয়ে যায় পাতলা হয়ে যায় তো চরম বিপদ ডেকে আনে তাছাড়া ওভেনের গ্যাস সিলিন্ডারের ধারে কাছে কোনো বাচ্চাদের রাখতে নেই বাচ্চাদের রাখলে বাই এনি চান্স যদি গ্যাস সিলিন্ডারের যে বাটনটা আছে ওটা চালু করে আর কোনোভাবে যদি ওভেনটার সুইচটা যদি চালু থাকে তো গ্যাস বেরিয়ে বেরিয়ে চারিদিকে এমনও পরিস্থিতিটির সৃষ্টি হবে যে শেষে ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং বাচ্চাদের থেকে গ্যাস সিলিন্ডারের একটু দূরত্ব বজায় করে রাখা উচিত এমন কি যেখানে গ্যাস সিলিন্ডার রাখবে সেখানে যেন বাচ্চারা সহজে না যেতে পারে এবং বাচ্চাদের গ্যাস সিলিন্ডারের থেকে একটু সতর্কতায় থাকতে হবে এবং তাদেরকে ভয় দেখিয়ে রাখতে হবে যাতে ওই দিকটাতে না যায় তাছাড়া যখন ওভেনগুলো যখন নোংরা হয়ে যায় তখন সেটা গ্যাস সিলিন্ডার অফ করে সেগুলো ঠিকভাবে পরিষ্কার করতে হবে গ্যাস সিলিন্ডার অন করে যদি ওভেন পরিষ্কার করা হয় তাহলে চরম বিপদ ঘটতে পারে ব্লাস্ট হয়ে যেতে পারে এমনও অনেক জায়গায় দেখেছি বা শুনেছি যে এরকম ওভেন চলাকালীন গ্যাস সিলিন্ডার অন রেখে ওভেন চলাকালীন গ্যাস সিলিন্ডারের চেয়ে আগুনটা কম পরিমাণে উঠছে বলে সে চেষ্টা করছে গ্যাস সিলিন্ডারটাকে বেশি জ্বালানোর একটু কাঠি দিয়ে খোঁচা দিয়েছিল তারপর পুরো পরিবার সমেত ওখানে ব্লাস্ট হয়ে মারা গিয়েছিল একটা মিষ্টির দোকানে এদিকে একটা মিষ্টির দোকানে ওইরকম ব্লাস্ট হয়েছিল তো গ্যাস সিলিন্ডার যতটা আমাদের সুবিধা যতটা আমাদের উপকার করে তার থেকে অনেক বেশি কিন্তু ক্ষতিও হতে পারে তাই আমাদেরই সাবধান হয়ে থাকতে হবে যাতে ক্ষতি না হয়